এখানকার জলবায়ু খুব খারাপও না খুব ভালোও না শীতকালে এখানকার শীতকালে ফসল আলু চাষ হয় এছাড়াও নানারকম ফুলের চাষ হয় শীতকালে সবজি পাওয়া যায় শীতকালীন সবজি যেমন ফুলকপি বাধাকপি বিন্স সিম গাজর ইত্যাদি আর গ্রীষ্মকালে এখানে গ্রীষ্মকালে ধান চাষ হয় ধান চাষের ধান চাষের ধান চাষের জলের জন্য ধান চাষ করতে মানুষের অসুবিধা হয় এবং গ্রীষ্মকাল টা ওই জন্য ধান চাষ করা যায় না এছাড়াও বর্ষাকাল বর্ষাকালে মানুষের ধান চাষ করতে খুব সুবিধা হয় এছাড়াও বন্যা হয় বর্ষাকালে বন্যা এলাকাতে বন্যা হয় এবং খরার যে দেশেতে খরা দেখা দেয় এছাড়াও এছাড়াও এখানকার আবহাওয়াটা খুব ভালো এবং শীতকালে মানুষ রোদে পোয়াতে ভালোবাসে এবং শীতকালে গরম খাবার খেতে ভালোবাসে এই জন্য পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু খুব ভালো